আমি কীভাবে ভালো মানের ভালো জাতের গরু তাই তো গরু বলতে একটা গ আমাদের বাড়ির প্রাণী প্রাণী মানে গরু ছাগল প্রাণী যাকে বলা হয় গরু ছাগল ভেড়া এগুলো প্রাণী আমাদের বাড়িতে একটা গরু আছে গরুটা কীভাবে মানে স্বাস্থ্য করা যায় কীভাবে ভালো থাকবে খাবে আমাদের বাড়িতে আর মানে ভালো জাতির গরু নয় এমনি ভালো জাতির গরু বলতে মানে হাটে গিয়ে দেখতে হবে কী গরুটা ভালো স্বাস্থ্যমান হবে কীভাবে খেলে মানে স্বাস্থ্যমান সবই গরু হয় কোন জাতির গরু ভালো স্বাস্থ্য হবে খেতে মানে মাংস গায়ে বেশি লাগবে জবাই করলে তাতে কুইন্টাল মানে কুইন্টালের ওপরে মাংস যাবে এই কারণে ভালো জাতের গরু খুঁজলে পাওয়া যাবে হাটে গেলে কিন্তু বাড়িতে যে গরুটা আছে ও গরু তো অতো স্বাস্থ্যবান নয় যে গরুটা আছে গিয়ে খাওয়ালে দাওয়ালে স্বাস্থ্যমান হবে বা কিছু আমাদের গরু ওটা হবে না ভালো জাতের গরু খুঁজতে হবে সেই গরুটা এনে বাড়িতে হয়তো খারাপ গাই নিয়ে এলাম বাড়িতে খাইয়ে ভেলি গুড় যেমন গমের আটা খড় কুচে দিয়ে মানে জল দিয়ে মিশিয়ে খড়টা ভিজিয়ে দিলে ওইভাবে শস্যের মানে শস্যের খোলা বা গমের খোলা এগুলো দিয়ে মাছ মিশিয়ে মিশিয়ে দিলে মানে ভিটামিন যুক্ত এবার ওই খাওয়ালে গরু খুব স্বাস্থ্য আমরা একটা গরু বার হাট থেকে নিয়েছিলাম এনে ওইভাবে খাইয়েছিলাম খুব স্বাস্থ্য মাছ মানে আমরা কুরবানি দিয়েছিলাম আমরা মুসলমান যেহেতু আমরা কুরবানি দেবার জন্য নিয়েছিলাম সেই গরুটা এইভাবে মানুষ করে দেখলাম আমাদের মানে আমাদের মতে ওটা খুব স্বাস্থ্যবান হয়ে যছে জার্সি গরু যাকে বলা হয় সেই গরুটাকে আমি নিয়ে এলাম এনে এইভাবে ত মানে বাড়িতে এনে তৈরি করে খাওয়ালাম দাওয়ালাম দেখলাম খুব সুন্দর মানে স্বাস্থ্য হয়েছে স্বাস্থ্য হয়ে গরুটাকে যেন কুরবানির সময় জবাই করলাম মানে এক কুইন্টাল কুড়ি কেজি মাংস হয়েছে যে কোনখন নিয়ে এসেছিলাম তখন চল্লিশ কেজির ওপরেও মাংস ছিল না যখন বাড়িতে এনে দেখলাম ওইভাবে খাইয়ে দেখলাম মাংসটা প্রচণ্ড বেড়ে গেছে সেই মাংসটা সবাই বলছে বাবা এত সুন্দর মাংস হয়েছে এত কচি বাচ্চা নিয়ে এসছ বা গায়ে ভাঙা গরু নিয়ে এসছ মানে ওই প্রাণী মানে গায়ে কিছু ছিল না সেই কারণে বলছি নিয়ে এসেছি বাড়ি এনে ওইভাবে খাইয়ে খাইয়ে গটো খুব স্বাস্থ্য হয়েছিলো সবাই পছন্দ করছিলো তারপর কুরবানি দিলাম সবাই বললো না ভালো এইভাবে আমরাও তৈরি করবো